সাম্প্রতিককালে এই পেশাটি এইভাবে পরিবর্তিত হয়েছে যে মানুষ প্রথমে পোলট্রি চাষ করার জন্য ছোট ছোট বাচ্চা কিনে নিয়ে আসে আর তাদের খাবার জন্য কষ্ট বড় ঘর তৈরি করে সেই ঘরটি চারিদিকে খোলা থাকে কারণ তার জন্য হাওয়া বাতাস প্রবেশ করার জন্য বা তাদের খাবার জন্য মাংস নিয়ে আসে এখানে সাম্প্রতিক কালে হয়েছে আর সবচেয়ে চাহিদার জন্য হলো এই পোলট্রি হলো যখন অন বাড়িতে পোষা হয় আর তার কিছুদিন পর এই পোলট্রিগুলি যখন এক একটি বা দেড় কে জি ওজন হয় তখন এদেরকে বিক্রি করে দেওয়া হয় বা মাংস হিসেবে খাওয়া হয়